ছবি আঁকাটা হল আমার এক ধরনের পেশা নয় ছবি আঁকা হল আমার এক ধরনের শখ তেমনই ছবি আঁকার জন্য আমার সবচেয়ে বেশি পছন্দের জিনিস হল সেটা হল কাগজ তার পরবর্তীকালে যেটা আমি বেশি পছন্দ করি সেটা হল মেঝে তার কারণ হল কাগজের মাধ্যমে আমি আমার ছবিটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করি আমি যেহেতু বিগিনার নই সেহেতু আমি চেষ্টা করি যে প্রথমে পেনসিল দিয়ে ছবিটা আঁকার তারপরে সেখানে যদি কোনো ভুল হয়ে থাকে সেখানে আমি রাবার দিয়ে সেটাকে মুছি এবং পরবর্তীকালে সেই ছবিটিকে আরো সুন্দর করে তোলার চেষ্টা করি যখন আমি প্রথম আঁকা শুরু করেছিলাম তখন আমি চালু করে শুরু করেছিলাম একটি মাছের ছবি দিয়ে সেই মাছটি যখন আমি কাগজের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করি অবশ্যই সেখানে অনেক কিছু ভুলভ্রান্তি ছিল সেই ভুলভ্রান্তিকে উপেক্ষা না করে রাবার দিয়ে সেটিকে মুছে আমি আবার সুন্দর করে ছবি আঁকার চেষ্টা করেছিলাম সেরকমই আমি কাগজটাকে বেশি পছন্দ করছি তার কারণ হল যদি আমি বাড়ির দেওয়ালে আঁকি তাহলে সেক্ষেত্রে আমার মোছার খুবই অসুবিধা হয়ে যাবে সেক্ষেত্রে মুছতে আমি পারব না তার প্রধান কারণ হল যে দেওয়ালে যদি কোনো কিছু আঁকা হয় সেখানে মোছাটা খুব একটা জটিল হয়ে পড়ে তবে যদি আমি কাগজে ছবিটি আঁকি কারণ যেহেতু আমি প্রফেশনাল নই আমি একজন বিগিনার সেই হিসাবে আমি বারবার করে সেটিকে রাবার দিয়ে মুছতে পারি এবং সেটিকে পুনরায় আবার ছবির মাধ্যমে ফুটিয়ে তুলতে পারি সেরকমই মাছটিকে যখন আমি প্রথম অঙ্কন করি সেটিকে প্রথমে আঁকি তারপরে আবার পুনরায় সেটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুনভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করি শেষে এসে যখন দেখি যে ছবিটি খুবই সুন্দরভাবে প্রতিস্থাপিত হয়েছে সেই জন্য আমি কাগজকে বেশি পছন্দ করি আমার আঁকার জিনিসপত্রের মধ্য দিয়ে দ্বিতীয়ত যেটা আমি পছন্দ করি সেটা হল মেঝে মেঝে আমি আঁকাতে বেশি পছন্দ করি যখন আমি আলপনা দিই বাড়িতে যখন পূজা হয় তখন আমি আলপনার জন্য মেঝেকে বেছে নিই যেখানে সুন্দর করে একটা গুঁড়ো দিয়ে সুন্দর করে আঁকার চেষ্টা করি বিভিন্ন আলপনাকে ফুটিয়ে তোলার তার কারণ হচ্ছে মেঝেকে এই কারণেই পছন্দ করা কারণ মেঝের মধ্যে যখন আমি আঁকি তখন আমি সেদিকে ভুলভ্রান্তি হওয়ার পরেও সেটিকে আমি একটি রুমাল দিয়ে মুছে দিই মুছে দেওয়ার পরে সেই জায়গাটাতে আর কোনো দাগ থাকে না নতুন করে আমি আবার প্রতিস্থাপিত করার চেষ্টা করি ড্রয়িংটিকে সেই জন্য আমি আঁকার ক্ষেত্রে কাগজ এবং মেঝে দুটোকেই বেশি গুরুত্বপূর্ণ হিসাবে মনে করি কারণ যেহেতু আঁকাটা আমার একটা শখের মধ্যে পড়ে কোনো প্রফেশনাল নয় সেইক্ষেত্রে ভুলভ্রান্তি হতেই পারে ভুলভ্রান্তির পাশাপাশি সেটিকে মানিয়ে নিয়ে সেই ভুলভ্রান্তিটিকে উপেক্ষা না করে সেটিকে শুধরে নেওয়ার চেষ্টা আমি করে থাকি